পূর্ব মেদিনীপুর জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হলো দীপাবলী এই উৎসবটি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এটি শরৎকালের শেষ দিন এবং বসন্তকালের শুরুতে পালিত হয় এই উৎসবটি আলোর উৎসব হিসাবে পরিচিত এবং এটিকে অন্ধকারের ওপর আলোর জয় হিসাবে দেখা হয় পূর্ব মেদিনীপুর জেলায় দীপাবলীটি উৎসবটি বেশ জাঁকজমকপূর্ণ পালিত হয় এটি এই উৎসব উপলক্ষে বাড়ি ঘর রাস্তাঘাট আলোক সজ্জায় সজ্জিত করা হয় এছাড়াও এই উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাও হয় এবং এই উৎসবে খুব বাজি বোম ফাটানো হয় হোলি এই উৎসবটি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এবং এটি পূর্ব মেদিনীপুরেও খুব জাঁকজমকপূর্ণ উৎসব এটি বসন্তকালে পালিত হয় এই উৎসবটিকে রঙের উৎসব হিসেবে পরিচিত এবং এটিকে ভালোবাসা ভ্রাতৃত্ব বন্ধুত্বের প্রতীক হিসাবে দেখা হয় পূর্ব মেদিনীপুর জেলায় হোলি উৎসবটি বেশ উৎসাহ উদ্দীপনা সহকারে পালিত হয় এই উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় এছাড়াও এই উৎসব উপলক্ষে মানুষ একে অপরকে রঙ মাখিয়ে খেলাধুলা করে ও আনন্দ উপভোগ করে উগাদি এই উৎসবটি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এটি নববর্ষের উৎসব হিসেবে পরিচিত এই উৎসবটি চৈত্র মাসে প্রথম দিন পালিত হয় এই উৎসব উপলক্ষে বাড়ি ঘর রাস্তাঘাট সাজানো হয় এছাড়াও এই উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় সংক্রান্তি এই উৎসবটি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এবং পূর্ব মেদিনীপুরেও খুব এটি আলোচিত উৎসব এই এটি ফসল কাটার উৎসব হিসেবে পরিচিত এই উৎসবটি ফাল্গুন মাসে শেষ দিন পালিত হয় এই উৎসব উপলক্ষে বাড়ি ঘর রাস্তাঘাট সাজানো হয় এছাড়াও এই উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করাও হয়